পশ্চিমবঙ্গে ব্যবসার কার্যক্রম পরিচালনা করে এমন প্রধান ব্যবসায়িক আইন বা প্রবি ধানগুলি হলো আর্থিক আইন চুক্তি আইন দেশ অনুযায়ী ব্যবসা আইন প্রতিযোগিতা আইন বাণিজ্যিক অপরাধ মেধা সম্পদ আইন এক মালিকানা ব্যবস্থা কর্পোরেশন পরিচালক পর্ষদ ব্যবসার অনুমতিপত্র মেধাস্ত স্থানান্তর চুক্তি